আমি প্রথমত আমার নিজস্ব ক্যামেরা রয়েছে সেটি দিয়ে আমি ছবি তুলতে ভালোবাসি তো সেটা দিয়ে আমি প্রথমে ছবি তুলি এবং তারপর যে আমার ছবি যে যখন কিছু কিছু ছবি যেমন র ছবি ভালো লাগে কিছু কিছু ছবি যখন এডিট করতে হয় তো কিছু সেই সব সফটওয়্যার এডিট করে আমি ছবিগুলোকে ফ্রেম করে কোনো আমাদের আর্ট গ্যালারিতে যখন কোনো মানে প্রতিযোগিতা হয় ছবি নিয়ে সাবজেক্টগুলো নিয়ে তখন সেখানে আমি অংশগ্রহণ করি এবং এছাড়াও আমি কোনো ইভেন্টে কোনো প্রোগ্রামে তো সেখানে আমাদের আমার একটি টিম রয়েছে এবং আমি তাতে থাকি এবং সেই তার সাহায্যে আমি একটা ছবির এবং ফোটোগ্রাফির টিম আমি সেইখানে কাজ করি এবং এছাড়াও আমি যে ছবি তোলার পর যে আমি যে সফটওয়্যারে কিছু কিছু অংশগ্রহণ মানে সফটওয়্যারে মাধ্যমে আমি এডিট করি সেগুলো হল পিক্সআর্ট রয়েছে ফটোশপ রয়েছে স্ন্যাপসিড রয়েছে এরকম চার পাঁচ ধরনের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমার ছবিগুলো আমি এডিট করি তারপর ছবিটি একটা মূল জায়গায় আসে এবং এখনকার বলতে গেলে ছবি ফর্টি পার্সেন্ট যদি আমি তুলে দিতে পারি সিক্সটি পার্সেন্ট আমার এডিটের উপর দাঁড়ায় এবার কিছু কিছু ছবি এমন হয়তো উঠে যায় হয়তো সেই ফ্রেমের লেন্সে ক্লিন ছবি এত এডিট করতে হয় না সেটা হয়তো সেই ছবিটাই হয়তো সেই ফ্রেমটাই অনেক কিছু গল্প একটা কোনো কোনো মানে তার সাবজেক্ট হয়তো কিছু বলে দিচ্ছে তো সেই জন্য সেই র ফাইল রই রাখা হয় টুকটাক জাস্ট হালকা যা টাচ আপ দেওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু দেওয়া হয় এছাড়া ফ্রেম যদি কোনো গল্প আমাকে ধরে দেয় তো তখন তার মনে হয় এডিটের কোনো প্রয়োজন আছে আমার কাছে মনে হয় তো কিছু কিছু ছবি যখন এডিটটা হয় কিছু কিছু এডিট লাগে না তো এই মিলিয়ে আমার ছবির সম্পদনা আমি করি